মানুষের জীবনযাপনের মধ্যে পর্যটন এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পশ্চিমবঙ্গে বিভিন্ন পর্যটন ব্যবস্থা রয়েছে সমুদ্র থেকে শুরু করে বিভিন্ন ছোট পাহাড় এবং উত্তর দিকে বিভিন্ন পাহাড় রয়েছে সুমুদ্র অঞ্চল বলতে বিশেষত দীঘা পুরী রয়েছে এবং পাহাড়ের দিকে যেতে হলে দার্জিলিং সিকিম প্রভৃতি এই অঞ্চলগুলি রয়েছে এই পর্যটন ব্যবস্থা কেন্দ্রগুলি দেশের অর্থনীতিতে বিশেষভাবে সাহায্য করে রাজ্যের বিভিন্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা এই পর্যটন কেন্দ্রগুলির মধ্য দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে নিজেদের কুটির শিল্পের মাধ্যমে বিভিন্ন গ্রামীণ অঞ্চলের লোকেরাও এবং তাদের পরিবারেরা জীবিকা নির্বাহ করে এছাড়া পর্যটন কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণের জন্য অনেক বহিরাগত লোককে কাজের সন্ধান করে দিয়েছে এছাড়া পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষণীয় গড়ে তোলার জন্য সেই জায়গায় উন্নত মানের সড়ক পথ উন্নত যোগযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের আধুনিক জিনিস ব্যবহার করা হয়ে থাকে পশ্চিমবঙ্গে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকেরা আসেন রাজ্যের ঐতিহাসিক এবং প্রাকৃতিক উদাহরণ দেখতে এই পর্যটকেরাও বিভিন্নভাবে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে সাহায্য করে থাকেন